সর্বপ্রথম আমি কখনও রান্নাকে আমার প্রেশা হিসেবে ভাবার জন্য ও কোনো দিনই ভাবি নি তবে আমি ছোটো থেকেই রান্নার প্রতি একটা শখ বা ইচ্ছে আমার ছিলো যেটা বাড়িতে দেখতাম রোজ মা রান্না করতেন এবং মায়ের সঙ্গে আমি একটু সাহায্য করতাম আলু ভাজা থেকে শুরু করে ডাল থেকে তৈরি করা থেকে শুরু করে ভাত রান্না থেকে শুরু করে তো এইভাবে করতে করতে একদিন হটাৎ আমি নিজেও রান্না এক দিন করি এবং সেই রান্না করার পরে বাড়ির লোকজন যখন খায় তো খুব প্রশংসিত হই তারপর থেকে আস্তে আস্তে রান্নার প্রতি আমার একটা ছোটো থেকেই টান ছিলো যে আমি ভালো রান্না করতে পারি বা ভালো রান্না করতে পারবো তো যখন বড়ো হই তারপরে আস্তে আস্তে আমি রান্নার মধ্যে পুরোপুরি নিযুক্ত হয়ে যাই এবং তখন ভাবতে থাকি যে রান্নাটাকে একটা রান্না তো একটা আর্ট শিল্প এবং রান্নার প্রতি যে একটা রান্নাটাকে একটা যে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা রান্নাটাকে একটা পেশা হিসাবে ব্যবহার করা যেতে পারে তো তখন আলাদাভাবে রান্নার জন্য একটা কোর্স কমপ্লিট করি এবং করার পরে তারপরে পুরোপুরিভাবে রান্নাটাকে আমি একটা পেশা হিসেবে বিবেচিত করি বা পেশা হিসেবে আমি গ্রহণ করে নিই এবং হ্যাঁ আপন আমার পরিবারের প্রথম প্রক্রিয়া প্রতিক্রিয়া ছিলো এটাই যে রান্না ছেলে তখন গ্রামের লোকজন এটা ভাবতো যে একটা ছেলে রান্না বড়ো হয়ে রান্না করবে ঠিক মানে পজিটিভ ছিলো না তো আস্তে আস্তে যখন আমি যখন রান্নার মধ্যে ঢুকে গেলাম এবং তখন সেখান থেকে যখন আমার একটা ভালো ইনকাম আসলো তারপর থেকে আস্তে আস্তে আমাকে বাড়ির পুরো ফ্যামেলি থেকে শুরু করে সকলেই এটাকে সাপোর্ট দিয়েছিলো না তুমি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছো এটাকে তুমি ভবিষ্যতের ভাবনায় গড়ে তোলো